আমরা বাঙালিরা ঋতুকে বিভিন্ন উপায়ে উপভোগ করে থাকি যেমন গ্রীষ্মকালের ছুটিতে গ্রামের মানুষেরা আমরা সব ভাই বোন মিলে এক সাথে সকালবেলা দাদা দাদির বাড়িতে গিয়ে ঘোরাঘুরি করা পাঁপড় সবাই মিলে রোদে তৈরি করা তৈরি করে রোদে দেওয়া সে আর ঘোরাঘুরি করে ফুল পাড়া বাগান থেকে ফুল নিয়ে খেলাধুলা করা তারপর পুকুরে স্নান করা ধাপা ধাপি ঝাঁপা বা ঝাঁপি করে স্নান করে বকুনি খেয়ে তারপর ওঠা দুপুরের খাবার খাওয়া খাবার খেয়ে সবাই মিলে আবার উঠে আম বাগানে গিয়ে আম পেড়ে তেতুল কুল পেড়ে আম মাখা করে কেটে কেটে লবণ ঝাল হলুদ জিরে মরিচ দিয়ে আম মেখে খাওয়া খুবই সুস্বাদু খাবার আম মাখা তেতুল মাখা কুল মাখা সন্ধ্যেবেলায় সেই আমাদের হাতে তৈরি করা পাঁপড় ভেজে খাওয়া বিভিন্ন ফল নাস্তা চা খাওয়া আর শীতকালে তো মজাই মজা শীতকাল মানেই মজা শীতকালে গ্রামের মানুষেরা সকালবেলা নারকেল খেজুরের রস খেয়ে আমরা ঘুরতে যাওয়া মাঠে গিয়ে আমরা খেজুরের রস নিয়ে আসি খেজুরের রস খাওয়া তারপরে সকালবেলা গুড় দিয়ে মুড়ি খাওয়া ঘুরতে যাওয়া ঘুরে এসে সন্ধেবেলা খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলা আমরা বসে আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে সব ভাই বোনেরা বসে আগুন পোহানো আগুন পোহানোর সাথে সাথে গরম গরম পিঠে নল নলেন গুড়ের সাথে নারকেল পিঠে পাটিসাপটা ভাপা পিঠে নকশি পিঠে বিভিন্ন রকমের পিঠে হাত ঝারা পিঠে দিয়ে মাংস খাওয়া মাংস খেয়ে আমরা সন্ধ্যেবেলা গ্রামীণ মেলা হয় যেগুলো নাগরদোলা সে সার্কাস আসে সেগুলো গিয়ে দেখা সার্কাস দেখে তো ভারি মজা লাগে গ্রামের মেলা মানেই মজা সেখানে চুল চুরি কেনা দুল কেনা পাঁপড় ভাজা খাওয়া তেলে ভাজা খাওয়া চাউমিন খাওয়া